হ্যাঁ করা হয় কোথায় যাবেন

হ্যাঁ হয়ে যাবে কবে যাবে না সেরকমভাবে হলে হয় সতেরো তারিখ হলে টিকিট বুক করার জন্য হচ্ছে যে টাকা দিয়ে যেতে হবে অ্যাডভান্স করতে হবে তারপরে কোন টাইমে ট্রেনে যাবে তারপরে আধার কার্ড দরকার এসব সব কিছু দরকার তো একটা রাত্রি বারোটাতে আছে আর একটা ভোর চারটায় আছে না রাত্রি বারোটারটা ওই ভোরের দিকে পৌঁছবে আর ভোর চারটারটা ওই দশটার দিকে পৌঁছোবে আর কি এরপরে অন্য সব ডিটেলস দিয়ে গেলে তারপরে হচ্ছে যে টিকিট বুক করতে হবে কি কি বুঝতে পারলাম না না দেখে জানাবো এখন কত হয়েছে বা স্লিপারের জন্য কি রকম কি ব্যাপার সেটা আমি দেখে জানাবো মানে ডেটটা ঠিকঠাক বলেছেন ওই ডেটটা অনুযায়ী টিকিট দেখতে হবে যে পাওয়া যাবে কি পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আমাকে হচ্ছে যে দিতে হবে আধার কার্ড হয় আধার কার্ড হলেই হয়ে যাবে আধার কার্ড আর টাকা দিলেই হবে আর কিছু লাগবে না আর কটা কটা হবে টিকিট আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটোই কি স্লিপার হবে না নিচে হবে আচ্ছা এসিতে না নন এসি আচ্ছা ঠিক আছে না যদি হাতে দিয়ে যেতে পারো সেটা হলেও চলবে আর যদি না হয় তাহলে অনলাইন করলেও হবে আর ইয়েটা মানে আধার কার্ডটা আধার কার্ডটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেও চলবে এই নম্বরেই আমার হোয়াটসঅ্যাপ আছে কোনো অসুবিধা নেই আর এই নম্বরেই আমার ফোন পে আছে ফোন পে গুগুল পে যেটা খুশি আচ্ছা ঠিক আছে কালকে বিকেলে একবার ফোন করে খবরটা নিয়ে নেবে হ্যাঁ ঠিক হ্যাঁ